হ্যাঁ ডক্টর ম্যাডাম বলছেন হুম আমি পুরুলিয়া থেকে জয়তী দেব হুদিয়া বলছি হ্যাঁ নমস্কার হ্যাঁ আমার বেশ কিছু দিন ধরে মানে একটা সমস্যায় ভুগছি মানে আমার সবকিছুতে অনিহা আসছে ক কারো সাথে মেলামেশা ঘোরা ফেরা কথা বলা রান্না করা ঘরের কাজকর্ম করা বা আমি যেখানে সার্ভিস করি তাদের সাথেও বেশি কথা বলা মানে কোনো কিছু ভালো লাগছে না হ্যাঁ তো এটা কেন হচ্ছে ম্যাডাম না বাড়িতে আমার পরিবারে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আর আমার এক ছেলে এক মেয়ে মেয়ে যদিও বাইরে থাকে মাঝেমধ্যে আসে ছেলে আছে কাছে না আমি তো নিজের সমস্যা হচ্ছিল যে একা খুব একটা থাকি না আগে খুব মিশতাম এখন একটু ঘরমুখী হয়ে গেছি এখন একদমই ইচ্ছা হয় না আগে আমি খুব হাসিখুশিতে থাকতাম লেখালিখি করতাম কিন্তু সবার সাথে মিশতাম এখন একদম ভালো লাগে না এটা এটা মাস দুই তিন হচ্ছে সে অনেক দিন থেকে ভাবছি ডাক্তার দেখাবো এখন ভাবছি একটা দেখিয়ে নিই একটু পরামর্শ নিলে ভালো হয় না ঘুমও হয় না অনেক রাত অবধি ঘুম আসতেই চায় না রাত মানে জেগেই থাকি শুইও অনেক রাত্রে একটু চিন্তা ভাবনা আসবে না আসার নয় তো মানে একটা ঘ অ্যা হুম একটা ঘটনা থেকে মানে আকস্মিক একটা দুর্ঘটনা থেকেই তারপর একটু আমার এরকম অবস্থা হয়েছে আমার কাকা হঠাৎ মারা যান হঠাৎ করেই সেটাই কি কারণ হতে পারে হ্যাঁ অনেকটা এটাই হয়েছে আর হ্যাঁ হ্যাঁ মানে ঘটনাটা মেনে নিতেই পারিনি হুম হুম হুম মানে আমার মনে হচ্ছে একটা ওই কাকার কথা হুম না মানে ভালো লাগছে না হুম ইচ্ছা করে না হুম হুম একা থাকতে ভালো লাগে হুম আগে সেই ভাবনাগুলো আসতো এখন সেই ইচ্ছাটাও আসছে না এর কি কোনো মেডিসিন আছে হুম হুম হুম হ্যাঁ হুম হুম হ্যাঁ তাহলে আপ আপনার কাছে কিছু দিন আপনার কাছে থাকলে ভালো হয়

আচ্ছা

আচ্ছা আমি ঠিক হতে পারবো তো আগের মতো

আচ্ছা আচ্ছা ম্যাডাম হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ হুম হুম